পূর্ব বর্ধমান জেলায় যে সমস্ত উন্নয়নমূলক কর্মসূচিগুলা গ্রহণ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ই বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে যেগুলো পূর্ব বর্ধমানের মানুষরা সেই সুবিদার্থেও পারছে তাদের মধ্যে হচ্ছে যেমন বেকারভাতা কর্মসূচি কর্মশ্রী রূপশ্রী যুবশ্রী যেগুলো আছে সেগুলো এবং এই সমস্ত স্কিমগুলো পেয়ে দারিদ্র মানুষ প্রচুর উপলব্ধি হচ্ছে যেমন ইদানিং বেরিয়েছে পাঁচশো টাকা করে দেওয়া হচ্ছে মহিলাদের যেহেতু মহিলারা বেশিরভাগই কাজের সঙ্গে যুক্ত থাকে না তাই তাদেরকে পাঁচশো টাকা দিয়ে অনেক মানুষ উকোত হচ্ছে এছাড়া যেমন স্বাস্থ্য সাথী প্রকল্পটাও করার ফলে যে সমস্ত গরিব মানুষ তারা হসপিটালে কিংবা নার্সিং হোমে দেখাতে সেরকমভাবে পারতো না আর তারা এই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে তাদের বড়ো বড়ো অপারেশান তারা ওই স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে করাচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের অনুষ্ঠান সামাজিক কর্মসূচি এখানে গ্রহণ করা হয় এবং সে সমস্ত অনুষ্ঠানে সেখানে খেলাধুলাও হয় এবং সেখানে পুরস্কৃত করা হয় যাতে মানুষ উদ্যোগ নেয় এটার ব্যাপারে বেশি বেশি করে